আমার বন্ধু বা পরিবারে যদি কেউ খেলাধুলায় প্রশিক্ষণ নিতে যায় তাহলে আমি আমাদের বর্ধমানে যে স্পোর্টিং ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবে অনেক ধরনের কোচ রয়েছে যারা কিনা বিভিন্ন জেলায় জেলায় তাদের নিজেদের প্রতিযোগিতা করেছে এবং সেখান থেকে জিতে এসে তারপরই তারা কোচ হয় এবং ওই ধরনের কোচগুলোকে সঙ্গে আমি প্রথমে বলব যে তাদের সঙ্গে পরামর্শ কর যে এই কোন খেলায় বেশি পারদর্শী রয়েছে এবং সেই কোচ এতটাই ভালো যে সে তার এক যে কোনো খেলা একবার দেখলে বুঝে যাবে যে সে কোন খেলায় বেশি পারদর্শী কোন খেলার দিকে গেলে তার ও একটু ভবিষ্যৎ দেখা দেবে অর্থাৎ সেই ওয়েতে খেলায় প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ থাকবে সে কোচ একবার দেখলেই বলে দিতে পারবে এবং প্রশিক্ষণের সুবিধার্থে আমি তাদের বলব যে এই কোচের সঙ্গে কথা বলতে আমি যখন একবার এরকম একটা কোনো প্রতিযোগিতায় নাম দিয়েছিলাম ক্রিকেট একবার খেলা হচ্ছিল আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে অর্থাৎ জেলাভিত্তিকে যে প্রতিযোগিতা হচ্ছিল ক্রিকেট খেলায় সেইখানে আমি আগে প্রথমে কোচের সঙ্গে এক দিন কথা বলেছিলাম এবং কোচ আমাকে এক মাস থেকে দেড় মাসের ট্রে একটা ট্রেনিং দিয়েছিল সেই ট্রেনিং ট্রেনিংটা দেওয়ার পরে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং তার পরে তো খেলাতে তো যেরকম যেরকম আমাকে আলাদা আলাদাভাবে শট শিখিয়েছিলেন অর্থাৎ কোথায় কোন ধরনের বল অর্থাৎ ইয়র্কার বল লেন্থ বল গুড লেন্থ বল যেসব জায়গায় বল ফেললে বলটাকে সহজেই চার বা ছয় করে বাউন্ডারির দিকে মারা যায় সেই পদ্ধতিগুলো তিনি শিখিয়েছিলেন এমনকি বল করা শিখিয়েছিলেন যাতে কো কোন দিকে বল করলে ব্যাটসম্যান একটু বেশি ঘাবড়ে যেতে পারে অর্থাৎ আমার বলটা যাতে না মেরে বাউন্ডারিতে পাঠাতে পারে এসব ধরনের নানা ধরনের যে প্রক্রিয়া সেগুলি একটা কোচ খুব ভালো করে শিখিয়ে দিতে পারবে এই জন্যে আমি পূর্ব বর্ধমানে যে স্পোর্টিং ক্লাবরা আছে সেই স্পোর্টিং ক্লাবগুলোয় যে কোচ তাকে বেশি আমি বলব যে তার কাছে গিয়ে একটু প্রশিক্ষণ নিতে এবং তারা এতটাই ভালো এ গিয়ে তাদের খেলা সম্বন্ধে জ্ঞান রয়েছে তে তা যারাও জেলাভিত্তিকভাবে এমনকি রাজ্যের থেকেও তারা কাপ জিতেছে এবং আমি এই প্রতিযোগিতায় যে অংশগ্রহণ করেছিলাম যে কোচের দ্বারা সেই কোচই কিন্তু আমাকে ভালো করে প্রশিক্ষণ করিয়েছিলেন যে আমি সেই খেলাতে এক ওভারে তিনটে উইকেট নিতে পেরেছিলাম এবং সেই ম্যাচটা আমি বিজয়ী হয়েছিলাম এবং ম্যান অফ দ্য ম্যাচ হিসেবে আমি যে পুরস্কারটা পাই সেই পুরস্কারটা পর্যন্ত আমি পেয়েছিলাম